হ্যাঁ আমি মলিনা দাস বলছি গোঁসাইবাজার থেকে আপনাদের যে আপনাদের যে দীঘা বেড়াতে যাওয়ার গাড়ি ছাড়ছে কবে ক তারিখে আমাদের ক্যান্ডিডেট তিনজন হবে

ম্যাডাম খাওয়া দাওয়ার কী ব্যবস্থা থাকবে না বলছি ম্যাডাম গাড়ি ভাড়া কত লাগবে হাজার টাকা করে আচ্ছা হ্যাঁ বলছি আমরা তিনজন যাব তিনজনের মোট কত টাকা পড়বে

ঠিক আছে তাহলে ওই কথাই হল

হ্যাঁ বলুন ঠিক আছে দিয়ে দেব